হ্যাঁ এটা কি টিভি নাইন বাংলা থেকে বলছেন আচ্ছা তো রথযাত্রা তো হচ্ছে আজকে বিকেলেই তো রথযাত্রা তো আমাদের এখানে আমি তারকেশ্বর হুগলি তারকেশ্বর থেকে বলছি আমাদের এখানে খুবই মানে ভালো এক ধরনের রথযাত্রা হয় তো এটা যদি কোনোভাবে আপনাদের টিভির মাধ্যম থেকে যদি রিপোর্ট করা যেতো আপনি আসবেন রথযাত্রা তো আজকে প্রথম রথ আর হচ্ছে আমাদের উলটো রথে আসছেন বিভিন্ন মন্ত্রীরা আসছেন এম এল এ মন্ত্রী অনেকেই আসছেন আমাদের প্রধান অতিথি হিসেবে আসছেন আজকে রথযাত্রা হবে আমাদের সাড়ে তিনটের দিক থেকে আসতে বলা হয়েছে রথ টান শুরু হবে সাড়ে চারটের দিক থেকে বিকেল না আজকে আমাদের ওই লোকাল নেতা মন্ত্রীরা আসছেন এম এল এ কোনো আসছেন না হ্যাঁ ওই মানুষের ইন্টারভিউ নেওয়া বা এই ধরনের যে রিপোর্টিংগুলো দেখেছি অনেককে হয় বড় বড় অনুষ্ঠানগুলিতে অনেকটি বড়ভাবেই এটা প্রথম বছর তো অনেকটা বড়ভাবেই হচ্ছে আচ্ছা আমি হচ্ছে যেখান থেকে রথযাত্রা করানো হচ্ছে ওই কমিটির আমি সম্পাদক ঠিক আছে আপনি যদি ইন্টারভিউ আমার নিতে চান নিতে পারেন অথবা আপনি জনগণের ইন্টারভিউ নিতে পারেন হ্যাঁ ওই দিন তো আসছেন তাহলে আজকে আপনি আসুন বলছেন তাহলে আসুন আর সেই দিনও আসবেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ